শখ হিসাবে বাগান করাকে আমি বেছে নিয়েছি কারণ বাগান জিনিসটা আমার খুব সুন্দর লাগে দেখতে বাগান করে ফুল গাছ লাগিয়ে সে ফুল গাছ দিয়ে বাড়ি সাজানো ফুল গাছ দিয়ে একটা বাড়ি সাজানো দেখতে খুবই সুন্দর লাগে সবার বাড়িতে এটি লাগা ফুল গাছ দিয়ে ফুল দিয়ে বাড়ি সাজানো হয় না খুবই সুন্দর লাগে দেখতে আর ফুল একটা সৌন্দর্যের জিনিস ফুল তুমি যেখানেই দাও না কেন ফুলটা জিনিসটা দেখতে সুন্দর লাগে ওই জন্য আমি আমার প্রেরণা বাগান দিয়ে বাড়ি ফুল দিয়ে বাড়ি সাজানোকে আমি বেছে নিয়েছি আর বাগান করেছিলাম বাগানে ফুল গাছ লাগিয়েছিলাম সেই ফুল গাছ দিয়ে বাড়ি সাজানো একটা দেখতে দেখতে সুন্দর লাগে না বাড়িটা পুরো ফুল দিয়ে সাজানো থাকবে দেখতে কতো সুন্দর লাগবে ওই জন্য আমি আমার ফুল গাছ দিয়ে বাগান বাড়ি সাজানো আমি প্রেরণা করেছি ওই জিনিসগুলো দেখতে আমার খুবই সুন্দর লাগে ওই জন্য আমি ওইগুলোকেই প্রেরণা হিসাবে মনে করি